হ্যাঁ নমস্কার আপনি কি ম্যানেজার বাবু বলছেন ও তো আমি আপনার হোটেলে আর কি আমার সপরিবারে আমরা বেড়াতে যাব তো ওখানে কিছু দিন থাকতে চাই ঠিক আছে ঐ এক সপ্তাহের মতো ছুটি রয়েছে তো ওখানে কি আপনার ওখানে রুম হবে দেখুন এসি ফেসিলিটি হবে তো রুম দুটো লাগবে অ্যাটাচ বাথরুম লাগবে ঠিক আছে

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর কোনো রুল হাই ফাই হাই হ্যাঁ আমার হাই ফাই হাই ফাই লাগবে হাই ফাই লাগবে মানে ভি আই পি ক্যাটেগরি হ্যাঁ প্রায় মানে একদম ভি আই পি ক্যাটাগরি না হলেও মোটামুটি যেমন কম্ফর্টেবেল হয় আর কি

আচ্ছা পনেরোই মার্চের জন্য আমার নামে একটা বুকিং করে রাখুন আমি আপনাকে কিছু অ্যাডভান্স করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক